পুরুলিয়া জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যের মেদিনীপুর বিভাগে অবস্থিত একটি জেলা পুরুলিয়া জেলার জলবায়ু হল চরমভাবাপন্ন অর্থাৎ এখানে শীত ও গরম উভয়েই বেশি থাকে এখানে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রী সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রী সেন্টিগ্রেড হয়ে থাকে এবং শীতকালীন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা হল যথাক্রমে আঠাশ ডিগ্রী সেন্টিগ্রেড ও আট ডিগ্রী সেন্টিগ্রেড পুরুলিয়া জেলার বর্ষাকাল আষাঢ় শ্রাবণ মাস জুড়ে হয় এই সময় এখানে মাঝে মাঝে এখানে নিম্নচাপও দেখা দেয় এই জেলার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল হাজার পঞ্চাশ থেকে চোদ্দোশো কুড়ি মিলিলিটার তবে গ্রীষ্মকালে বৃষ্টিপাতের স্বল্পতার জন্য খরা দেখা দেয় তবে পুরুলিয়া জেলাতে খরা মোকাবিলা করা কিন্তু তুলনামূলক সহজ এর কারণ হল এখানকার ভূপ্রকৃতি বৃষ্টির জল সহজেই নীচের দিকে গড়িয়ে যায় ফলে বিভিন্ন এলাকার বিভিন্ন ক্ষেত্রে একদিকে একটি পার বেঁধে দিয়েই সহজে বড়ো সড়ো একটা পুকুর তৈরি করা সম্ভব জুন থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই জেলার অধিকাংশ বৃষ্টিপাত হয়ে থাকে বছরের বছরের অন্যান্য সময় এখানে আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকে